হ্যালো হ্যাঁ বলছি যে আমাদের এরকম স্কুলের উপরে যে ট্যাংক উপরে যে ট্যাংকটা ছিল ওটা ফুটো হয়ে গিয়েছে ওটা সারানোর জন্য কী কী লাগবে তাহলে ট্যাংকটা চেঞ্জই করে দেবো না অত সময় নেই আপনি এখন এমনি বলুন আমি পরে লোক পাঠিয়ে নিয়ে আসব হাজার কত কী পড়বে অত আমি তো অনেক জিনিস কিনব একটু কমানো যাবে না হ্যাঁ হ্যাঁ একবারে ওই জিনিসগুলোও নেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে